বর্তমান প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া অচল বর্তমান প্রযুক্তি উন্নতির মূল মাধ্যম হলো স্মার্টফোন ও ইন্টারনেট এই প্রযুক্তির সাহায্যে আমাদের রোজকারকার অনেক কাজ সহজ হয়ে যায় যেমন ধরুন ঘরে বসে অনলাইন অর্ডার করা জামা কাপড় থেকে শুরু করে ওষুধ ইত্যাদি অনেক কিছুই অর্ডার করা যায় ট্রেন বাস প্লেনের টিকিট বুক করা যায় আবার সিনেমার টিকিটও বুক করা যায় ব্যাঙ্কে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানো যায় এছাড়াও ইন্টারনেটের সাহায্যে আমরা যে কোনো প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পেতে পারি সবমিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন এনেছে